আমার মিসেস যখন বাবার বাড়ি চলে যায় তখন আমি প্রথম রান্না করি এবং প্রথমবার রান্না করার সময় আমি পনির রান্না করেছিলাম পনির রান্না করার জন্য বাড়িতে দুধ ছিল সেই দুধকে আমি কী করলাম গরম করে নিলাম গরম করার সময় লেবু দিয়ে ছানা তৈরি করলাম সেই ছানা লেবু রস দিয়ে কেটে তৈরি করার পর ছানাটাকে আমি একটা সাদা কাপড়ে করে নিলাম নিয়ে তার জলটাকে নিংড়ে নিলাম নিয়ে একটা স্টিলের থালার উপরে ছানাটাকে সেই কাপড়ে বাঁধা অবস্থায় উপরে একটা পাথর দিয়ে বেশ কিছুক্ষণ চাপ দিয়ে রেখে দিলাম তারপর ছানাটা শক্ত হয়ে গিয়ে যখন পনিরে পরিণত হলো তখন সেটাকে আমি ছুরি দিয়ে পিস পিস পিস পিস করে কেটে নিলাম এবং কেটে নোওয়ার পর কড়াইতে তেল দিয়ে পনিরটাকে ভেজে নিলাম সেই সঙ্গে আলুও ভেজে নিলাম এবং আগে থেকে জলে ভিজিয়ে রাখা কাবুলি ছোলা সেটাকে সেদ্ধ করে নিলাম এবার পনির তৈরি করতে যে মশলা লাগল সেই মশলাগুলো আমি বানিয়ে নিলাম আদা পেঁয়াজ এগুলো বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিলাম গরম মশলা দিলাম আদা দিয়ে নাড়তে শুরু করলাম সুগন্ধ যখন উঠল মশলাটা পাক হলো পরিমাণ মতো হলুদ লঙ্কা নুন দিলাম নুন দিয়ে এবার আলু এবং পনির এবং ছোলা দিয়ে নাড়তে থাকলাম নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ যখন কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এবার জল দিয়ে ফোটাতে থাকলাম বেশ কিছুক্ষণ ফোটানোর পর সুগন্ধ হলো এবং সুগন্ধ হলো হওয়ার পরে আবার ভাজা গরম মশলা দিলাম এবং সেই সঙ্গে একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম খুব অপূর্ব সুস্বাদু পনির তৈরি হলো এবং মনে খুব আনন্দ হলো যে প্রথম আমি রান্না করলাম এবং পনির রান্না করতে শিখে গেলাম